বলছি এটা ঝাড়গ্রামের আমি ওই অরুনদার কাছে নাম্বারটা পেলাম রাজমিস্ত্রির নাম্বার তো হ্যাঁ বলছি কী একটা বাড়ি করেছি নতুন তো সেই বাড়িটায় একটু জলের যে ব্যবস্থা করার জন্য পাইপলাইন লাগাতে চাই আপনি কি কাজটা বাড়িতে করতে পারবেন বা এসে একটু যদি আলোচনা করেন কীভাবে কী লাগালে সুবিধাটা হবে সেটা শুনে শুনলে একটু ভালো হত আর কি সেই জন্য আপনাকে একদিন আসতে বলছিলাম না নতুন বাড়ি হ্যাঁ প্লাস্টার হয়ে একটু বাকি আছে কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম যে যেহেতু আগে টিউবওয়েল ছিল এখন এই পাইপ বসানো হবে সেই জন্য আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম সে বলল প্লাস্টার না করলে যে প্যারিস লাইন করা যাবে না সে বলল যে এখন পাইপলাইন করা যাবে না প্লাস্টার হলে খোঁজ নেবেন আর যেহেতু আপনার নাম্বারটা পেলাম সেই জন্য আমি একটু খোঁজ নিয়ে দেখছি যে কীরকম কী বলেন বা টাকা পয়সাও কীরকম লাগে আছি সমস্যা তো সব মানুষরেই রয়েছে কিছুটা এখন তো এখন তো রঙ হয়নি শুধুমাত্র প্লাস্টারটা হয়েছে ফলে যদি একটু আদটু দাগ হয় তার উপরে রঙ হয়ে গেলেও তো আর বোঝা যাবে না পাইপগুলো হয়ত দেখা যাবে সেটা তো দেখেছি অনেক বাড়িতেই দেখা যায় মনে হয় আর এর সম্পর্কে তো কোনও আন্দাজ নেই তাই ডাকছি যদি একদিন এসে দেখে সবকিছু বুঝিয়ে দিয়ে যান তাহলে খুব ভালো হয় খরচটাও একটু বলে দেন আমি বাড়িতেই তো আছি এবারে আপনার দোকানে কীরকম কী চাপ আছে সেরকম দেখে তাহলে একটু বলবেন আচ্ছা ঠিক আছে তাহলে বুধবার বিকালে চারটের দিকে আসুন সে বাড়িতে থাকে

ওই হুম বাসস্ট্যান্ডে নেমে একটু সামনে দিকে এগিয়ে এসে যে একটা রাস্তা আছে ওই রাস্তাটার সামনে এসে ফোন করবেন আমি কথা বলে নেব ঠিক আছে রাখছি তাহলে